আমি অনলাইন থেকে একটি পাওয়ার ব্যাঙ্ক কিনেছিলাম সেটি খুব একটা ভালো জিনিস বলে মনে হয়নি আমার কাছে সেটি ব্যাটারি ধরে রাখার ক্ষমতা খুব কম আমার মনে হয়েছে সেটি আমার আমার কোনো কেনা খুব বাজে একটি জিনিস আর আমি তার জন্য আজ পর্যন্ত খুব দুঃখিত